ভারতে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভালো আমাদের এখানে স্বাস্থ্যসেবা কেন্দ্র সব ঠিকঠাক আছে কারও কিছু কোনো অসুবিধা হয় না হসপিটালে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি যদি আমাদের এখানে একটু যাতায়াতের অবস্থা ভালো হতো একটু যদি ট্রেকার পাওয়া যেত বা ট্রাম আসত বা যদি অটো পাওয়া যেত তাহলে আমরা বয়স্ক মহিলাতেকে নিয়ে যেতে পারতাম ওই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার মাধ্যমে কিন্তু আমাদের এখানে ওই যাতায়াতের অবস্থা খুবই খারাপ একদম ভালো না তাই আমরা স্বাস্থ্যকেন্দ্রে যেতে গেলে আমাদেরকে অনেকটা সময় লেগে যায় এই এটা আমরা চ্যালেঞ্জের হিসাবে দেখতে পারি যে যদি আমাদের এখানে সুব্যবস্থা আরেকটু ভালো থাকত যাতায়াতের ব্যবস্থা যদি একটু ভালো থাকত তাহলে সেটি আরও দ্রুতভাবে এগিয়ে যেতে পারত কারও ক্ষেত্রে যাওয়ার জন্য কোনো রকম কোনো অসুবিধা হতো না না হলে আমাদের এখানে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভালো কারও কিছুতে কোনো অসুবিধা হয় না